আমি বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করেছিলাম তো আমি যেতে পারিনি কিছু অসুবিধার কারণে অসুবিধাটা হচ্ছে আমার মায়ের খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল হঠাৎ করে তো আমি আমার কিছু টাকা অ্যাডভান্সও করেছিলাম আমি হাজার টাকা মতন অ্যাডভান্স করেছিলাম তো আমি সেই টাকাটা অ্যাডভান্সের টাকাটা আমি আমার ফোনপে বা অর্থাৎ অথবা পেটিএমে ফেরত পেতে চাই